এটা কি আশীর্বাদ স্টিল ফার্নিচার আচ্ছা বলছি আমি একটা গোদরেজ আলমারি কিনতে চাই আপনার দোকানে কি আছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো আমি আপনার দোকান কতক্ষণ খোলা থাকে আচ্ছা ঠিক আছে আচ্ছা কাইন্ডলি আমাকে একটু বলতে পারেন দয়া করে আমাকে একটু বলতে পারেন ওই আলমারির দাম কত আচ্ছা তাহলে আমি গিয়ে ওটা চয়েস করবো এর মধ্যে কোনো অফার টফার আছে নাকি আচ্ছা কোনো অফার আছে নাকি ম্যাডাম আচ্ছা দুটোই কি আপনার গোদরেজ আলমারি নিতে হবে যদি অন্য কোনো আইটেম নিই ও যদি আমি ধরুন একটা ডাইনিঙের সেট নিই একটা আলমারি একটা ডাইনিঙের সেট নিই তাহলে অসুবিধা কি হবে ও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা মালটা তো আমি বয়ে নিয়ে আসবে এর যে মানে লাগেজ ভাড়া সেটা কে দেবে আমি না আপনি দেবেন আচ্ছা আপনি দেবেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আমার আমার বাড়ি আচ্ছা ঠিক আছে আমার বাড়িটা হচ্ছে চন্দ্রকোনা টাউনের ওই পুরসাহেবের বাড়িটা ঠিক আছে আমি একদিন তাহলে সময় করে যাব এই দু চারদিনের ভিতরেই যাব যেয়ে আপনাকে বলে আসব যে কোনটা কোনটা আমার লাগবে বা কি ব্যাপার দেখে আপনি তখন নিয়ে আসবেন আচ্ছা হ্যাঁ আমি নিশ্চই আমি অবশ্যই ফোন করেই যাব যেদিন যাব ওই সকালের দিকেই খুব সম্ভব যেতে পারি সকালের দিকেই যাব গিয়ে আপনাকে পছন্দ করে দেব আচ্ছা আরেকটা রিকোয়েস্ট ম্যাডাম আপনার কাছে বলছি কোনো ইনস্টলমেন্টের ব্যাপার আছে ধরুন একসঙ্গে ক্যাশ দিতে হবে না আপনাকে ইনস্টলমেন্টে টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে বেশ ও তাহলে এই সম্বন্ধে আপনার সঙ্গে ওখানে গিয়েই আলোচনা করবো হ্যাঁ আচ্ছা হ্যাঁ কিরম কি দামটাম কোনটা নেব হ্যাঁ কোনটা নেব কত কি দাম পড়ে বা আপনার ওই যেটা মাসে মাসে যেটা টাকাটা দিতে হবে সেই ভাগটা কতটা পড়বে সেসব গিয়ে আমি আলোচনা করব করে সেই মতো কিনব ঠিক আছে আচ্ছা আমি হ্যাঁ আমি এই এই দু চারদিনের ভিতরেই যাব গেলে তো আমি সকালেই যাব বুঝেছেন গেলে যাওয়ার আগে আপনাকে ফোন করে নেব আর কালারগুলো ঠিকঠাক আছে তো আচ্ছা আচ্ছা আচ্ছা মোটামুটি অনেক অনেক আছে তাই তো আচ্ছা আচ্ছা ডাইনিং টেবিলের চেয়ার টেইয়ার চেয়ার কি আপনার ফাইভারের না কাঠের হবে আচ্ছা আর ও সব আয়োজনই আছে তাহলে তো নাকি ও আচ্ছা দেখি আমি ওখানে গিয়ে দেখি কাঠের থেকে ফাইভারেরই ভালো হয় নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ কাঠের ধরুন এই জল টল লাগলে একটু নষ্ট হওয়ার ভয় আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফাইভারের নেব আচ্ছা ঠিক আছে তাহলে আপনার আপনাকে তাহলে ফোন করে একদিন জানিয়ে দেব যেদিন যাব তার ঘন্টাখানেক আগে আপনাকে জানিয়ে দেব আমি যাব বলে ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ